হ্যালো হ্যাঁ আমি একদি দুদিন আগে কোনও দোকান থেকে ওষুধ নিয়ে এসেছিলাম না তো ওই ওষুধগুলো বুঝতে পারছি না কখন খেতে হবে আচ্ছা ঠিক আছে পাঠাচ্ছি হ্যাঁ পাঠিয়ে দিলাম চলে গেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছিনা কখন খেতে হবে যেটা পাঠালাম ওটা হ্যাঁ প্রেসক্রিপশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা খাওয়ার পরে তিনবার হ্যাঁ সকালে দুপুরে আর রাতে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেকেন্ড ওষুধটা হ্যাঁ পায়ে ব্যথার জন্য হ্যাঁ হ্যাঁ ছিল দিনে দুবার আচ্ছা ওষুধগুলো খেয়ে সারবে তো খুব ব্যথা লাগছে মলমটা কখন ব্যবহার করবো হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দুবেলা খেতে হবে না দিনে দুবার হ্যাঁ প্রচুর ব্যথা আছে মানে একদম মানে হাঁটতে পারছি না হ্যাঁ তো সেই জন্যেই তো বলছি দামটা বেশি পড়েছে তো সারবে তো হ্যাঁ তো আচ্ছা ওটাই বলছিলাম ওটাই জিজ্ঞেস করার ছিল হ্যাঁ কোনও অসুবিধা নেই এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটাই তো দেওয়া আছে ওটায় হ্যাঁ হ্যাঁ খাচ্ছি ওটা হ্যাঁ হ্যাঁ ওটা খাচ্ছি হ্যাঁ দিনে দুটো করেই খাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর সমস্যা নেই এখন হ্যাঁ হ্যাঁ স্যার অসুবিধা কিছু নেই আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ